বিয়েতে আমি অনেক আনন্দ করে থাকি যেমন বোম বাজি এবং নিত্য ডান্স এবং গান গাওয়া এবং সু গা বিয়েতে সংগীত নিত্যর জন্য কিছু ভালো গানগুলির মধ্যে আমি পছন্দ করি আমি কলকাতার রসগোল্লা রঙ্গবতী ইত্যাদি